হ্যাঁ হ্যালো

তো আমার কিছু সামান লাগবে তো আমি কি এখন যাব ওই কিছু তেল পাউডার এবং স্কুলের খাতা পেন এই সব তো ঠিক আছে আমি আসছি তবে এসেই গিয়েছি আমি এই তো একদম পাঁচ মিনিটের মধ্যে চলে আসছি তো আপনি আমি যেসব মালগুলো বলছি আপনি ওগুলো প্যাক করে রাখুন তারপর আমি গিয়ে পেমেন্ট কর করে নিয়ে নেব হুম ওই ধরুন তিনটে খাতা দেবেন বড় খাতা

ওই ছটা পেন দেবেন ছটা পেন দেবেন আর একটা নারকেল তেল দেবেন একশো গ্রামের আর পন্ডস পাউডার একটা দেবেন পন্ডস পাউডার একটা দেবেন আর ল্যাকমে নে ল্যাকমে নে নেলপালিশও একটা দেবেন আর হেয়ার ব্যান্ড একটা দেবে হ্যাঁ এগুলো প্যাক না না আপনি ইয়ে প্যাক করে রাখুন না আর দামগুলো একটু ঠিকঠাক ধরবেন দাম কি আপনার ডেস ডিসকাউন্টে আছে তো আচ্ছা আমি তবে আ আসছি পাঁচ মিনিটের মধ্যে আসছি তো ওগুলো প্যাক করে রাখুন আর ডিসকাউন্ট দিয়ে বিলটা করে রাখবেন আমি একটু খুব ব্যস্ততার মধ্যেই আছি বেশিক্ষণ আমি অপেক্ষা করব না মালগুলো সব ভালোভাবে একটু ভালোভাবে জেনুইন মাল দেবেন হুম যেন ফের দ্বিতীয়বার যেন ফের আসতে পারি সেইভাবে মালগুলো দেবেন হ্যাঁ কেননা যেমন সব মাল দিলে পরে ওরা সব হয়তো পেন খারাপ পে পেন দেবেন লিখতে পারবে না কিন্তু ফের এই একবারই আসা হ্যাঁ আচ্ছা